পূর্ব বর্ধমান জেলার মানুষের কর্মসংস্থান বলতে হচ্ছে কৃষিভিত্তিক দেশ আর কৃষি হচ্ছে এখানে পরিষেবা মানুষ এখানে কৃষির উপর ডিপেন্ড করে আর কিছু কিছু মানুষ আছে তারা দিনমজুর তারা পরের আন্ডারে কাজ করে দিন কাটায় রাজ মিস্ত্রি আছে আমাদের ছুতোর আছে কামার আছে তারা নিজের ছোটো ছোটো কাজ নিয়ে ব্যস্ত থাকে আর এখানে চাকরির ব্যবস্থা বলতে সরকারি চাকরি যারা করে তারা স্কুল কলেজের কোনো অফিসার হলে চাকরি করে আর বেসরকারি প্রাইভেট অনেক হয়েছে দোকানপাটে মানুষ অনেক কাজকর্ম করে ছোটো ছোটো দোকানপাটে মুদির দোকান থেকে শুরু করে শোরুমগুলোতে ওষুধের দুকানতে ওষুধ দোকানের সব কর্মচারী আছে একটা ওরা মোটামুটি একটা বেতনের তারা কাজগুলো করে এবং যা স্যালারি পায় আর জেলায় বেকারত্ব অনেক মানে একটা কাজে দেখা যাচ্ছে যদি দুটো ভ্যাকান্সি থাকে অথচ সেই কাজে দেখা যায় আমাদের সেখানে গিয়ে কুড়িটা পঞ্চাশটা একশোটা ছেলে গিয়ে ভিড় করে কিন্তু ভ্যাকান্সি দুটো এরকম কাজের বেকারত্ব মানে বেকার জ্বালা এতোটাই মানে কিছু একটা কাজ পেলেই হচ্ছে দেখা যাচ্ছে একটা এমএ পাশ ছেলে সে দেখা যাচ্ছে একটা সুইপারের কাজ করছে এটা তো বেকার সমস্যা মিটছে না কিছু কি করবে সে পেটের দায়ে এখন সে বিয়ে থা করেছে ছেলে পেলে আছে সে পেটের দায়ে এখন সে কাজটা করছে কিন্তু একটা এমএ পাশ ছেলে অলরেডি চে করা যুক্তিটা কী সে একটা বড়ো কোনো প্রাইভেট কোম্পানিতে কিংবা আইটি সেক্টরে কিংবা একটা গভর্মেন্টের বড়ো একটা পোষ্টে জব করবে কিন্তু সেরকম ঘটনা ঘটে না সেজন্য বেকারত্বের জ্বালাটা বিরাট একটা থাকে আর এখানে যেহুতু কৃষিভিত্তিক এখানে মানুষজন কৃষির ওপর ডিপেন্ড করে চলে আর সে জন্য আমাদের বর্ধমানকে বলা হয় শস্যের গোলা শস্যের ভান্ডার এখানে ধান প্রোডাকশানটা পশ্চিমবঙ্গের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ শতাংশ ভাগ ধান প্রোডাকশান হয় আমাদের পশ্চিমবঙ্গে আর পশ্চিমবঙ্গ থেকে ধান আমাদের সারা ভারতের সাপ্লাই যায় মানুষের যেটা পেটের রুজির ভাত সেটা বর্ধমান থেকেই উৎপন্ন হয়